আপনি কি দুধ বিক্রেতা আপনি কি রোজ দুধ দিয়ে যান আমাদের বাড়িতে আমার বাড়িটা আপ আমার বাড়িটা না খোকন খোকন যে আপনার আন্ডারে কাজ করে এবার আপনার দুধ খেয়ে আমার বাচ্চাটা ভীষণ অসুস্ত হয়ে পড়েছে মানে এই দুধ ওর শরীরটা খারাপ তো এই দুধটা খেয়ে ভেবেছিলাম ও ভালো হয়ে যাবে ও দুধটা খাইয়েছিলাম সেই জন্য কিন্তু তারপরে দুধটা খাওয়ানোর পরে দেখি ওর আরও শরীর খারাপ করছে হ্যাঁ হ্যাঁ আর দুধটা আজকে অতোটাও ঘনও ছিলো না ভিষণ পাতলা ছিলো আমি আবার বলতে গেছি তখন বললো সব দিন কি আর সব রকমভাবে হয় তখন আপনারই আন্ডারে যে ছেলেটা কাজ করে সেই ছেলেটা সেইভাবে বললো হ্যাঁ হ্যাঁ ভালোভাবেই আমি ফুটিয়েছি ফোটানোর পরেই আমি আমার বাচ্চাকে খাইয়েছি হ্যাঁ হ্যাঁ ধোয়া ছিলো আমার বাড়ি না না আমার পাশের বাড়ির যে ছিলো সেও বলছিলো আজকে দুধটা অতোটা ভালো হয় নি এবং আমি তো দুধটা সকালে দিয়ে গেছে আর এখন তো বেশিক্ষন টাইমও হয় নি এই খাওয়ালাম তো এখন হয়তো কোনো বাড়িতে হয়তো সেইভাবে দুধ খায় নি সেই কারণে আপনি হয়তো বলছেন আমি তো সবার ফার্স্ট সকালবেলাই তো খাওয়ালাম আর পাশের বাড়ি আমার যে পাশের বাড়ির যে দুধ নেয় তিনিও আজকে বলছিলেন যে আজকে দুধটা অতোটা ভালো না পাতলা হিসাবে এসছে আচ্ছা ঠিক আছে আমি নাহলে দেখি আমার বাচ্চাটা বাইরে কিছু খেয়েছে কি না তাছাড়া আপনি একবার আপনার ছেলেগুলোকে একবার দেখবেন কিছু যদি মিশিয়ে থাকে দেখে নিয়ে আপনি জানান আর আমিও দেখি বাচ্চাটা যদি কিছু খেয়ে থাকে বাইরে থেকে আপনাকে পরে জানাচ্ছি